বাচ্চাদের আঁকা বা পেন্টিং করার সঠিক সময় হল একদম ছোটোবেলা যখন থেকে তারা হাঁতে খঁড়ি দিয়েছে বা তারা পেনসিল ধরতে পেরেছে তারা আ কোনো কিছু মনযোগ দিয়ে করতে পারছে আঁকতে পারছে তখন থেকেই কিন্তু তাদের আঁকতে দেওয়া ভালো বলে আমি মনে করি কারণ যখন তারা ছোটো থাকে তখন তাদের মন বা তাদের ব্রেন অনেক তাড়াতাড়ি কাজ করে যাতে তাদের মস্তিষ্ক এত তাড়াতাড়ি কাজ করে যে তখন তাদেরকে যেটা শেখানো হয় যেটা তারা শেখে সেটা তাদের মনে হয়ে যায় কিন্তু যখন তারা বড়ো হয় বড়ো হয়ে গেলে কিন্তু এটার অনেকটা সমস্যা দেখা যায় বড়ো হয়ে গেলে তখন তাদের যখন এতবার বোঝানো পরেও অনেক সময় তারা বোঝে না তো সেই জন্য ছোটোবেলা আমি মনে করি যখন একদম ছোটো থাকে তখন থেকেই কিন্তু আঁকা বা পেন্টিং করানো শেখানো উচিত কারণ তখন তারা সেই নতুন নতুন জিনিসগুলো দেখে সেই নতুন নতুন জিনিসগুলো তারা কিন্তু শিখে নেয় খুব তাড়াতাড়ি তারা সেগুলো শিখে নেয় তাদের এতটা অসুবিধা হয় নি যখন একটা বয়সের পর একটা বড়ো বয়সে যেয়ে এগুলো করে তখন কিন্তু তাদের একটা সমস্যা হয় সেই সমস্যার জন্য তারা অনেক রকম মানে একবার দুবার তিনবার বোঝানোর পরেও তারা অনেক সময় বুঝতে চায় না কারণ তাদের ব্রেনটা অত তাড়াতাড়ি কাজ করে না যেরকম ছোটোবেলার যা ছোটোদের যেমন ব্রেনটা কাজ করে বড়ো বয়সে কিন্তু অতটা ব্রেন কাজ করে না তো এইটা আমার নিজের মনে হয় যে আমার বাড়ির একজন বাচ্চা ছিলো তো একটা বাচ্চা যখন বড়ো ছিলো বড়ো বয়সে তাকে দেবার ফলে সে অনেক কিছু ভুলভান্তি করেছে এমন কি সে আঁকাটাও ঠিক করে শিখতে পারে নি কিন্তু তার পরবর্তীকালে যখন আমার একটা ছোটো বাচ্চাকে দেয়া হল সেই স্কুলেই সেই স্যারের কাছেই তো সে তখন অনেক তাড়াতাড়ি ছোটো ছোটো জিনিসগুলো খুব তাড়াতাড়ি ধরে নিচ্ছিলো খুব তাড়াতাড়ি করতে পারছিলো